আমি আমার বাবা ঠাকুরদার কাছে শুনেছি এমন কিছু মহান নেতা বা রাজাদের গল গল্প অনেককিছু শুনেছি যেমন আগেকার দিনের মহারাজা বা নেতারা কত ভালো ছিলেন বা খারাপ ছিলেন সেইসব গল্প আমি শুনেছি তো আরও শুনেছি আমাদের বা বাড়ির পাশে একটা রাজবাড়ি আছে সেই রাজবাড়ির কাহিনিও আমি শুনেছি আমার ঠাকুরদার কাছে বাবার কাছে তো সেইসব গল্প শুনেছি আমার ভালো লেগেছে সেইসব গল্প আমার মন কেড়ে নিয়েছে তো আরও শুনেছি নাকি সেইসব গল্প ইতিহাসের পাতায় পাতায় রয়েছে তো সেইসব রাজাদের কাহিনি শুনে আমার খুব ভালো লেগেছে সেইসব রাজবাড়িতে আমি গিয়ে দেখি দেখতে চাই দেখতে চেয়েছিলাম তো আমার ঠাকুরদা আমাকে নিয়ে গিয়েছিলো আমি দেখেছিলাম সেইসব রাজবাড়ির কাহিনিও ইতিহাসের পাতায় পাতায় রয়েছে তো ভালো লেগেছে আমার সেইসব কাহিনি শুনে